আমাদের বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পানীয় তৈরি করা হয় গরমের দিনে তৈরি করা হয় লেবুর শরবত লেবুর শরবত সারাদিনের যে কোনো সময় খাওয়া হয় আবার খুব গরমের সময় তরমুজ পিষে ছেঁকে নিয়ে তার রসটা বের করে শরবত বানিয়ে খাওয়া হয় তাতে অল্প চিনি বিট লবণ দিয়ে নেওয়া হয় সেটা বেশ ভালো লাগে আবার শীতের সময়ে কমলা লেবুর শরবতটাই বেশি খাওয়া হয় বড়ো গোটা ফ্রেস কমলালেবু নিয়ে তার রস বের করে নিয়ে ছেঁকে নিয়ে তার সঙ্গে লবণ বিট লবণ অল্প সামান্য পরিমাণ চিনি এইসব মিশিয়ে শরবত তৈরি করে খাওয়া হয় এছাড়াও সন্ধ্যার সময়ে চা এবং কফি বেশি খাওয়া হয় লিকার চা মশলা চা বিভিন্ন ধরনের দুধ চা এগুলো এইসব বানিয়ে খাওয়া হয় আবার দুপুরবেলা খাওয়ার পরে টক দই দিয়ে ঘোলের পানীয় বানিয়ে খাওয়া হয় যেটাকে গ আমরা ঘোলের শরবত বলি এছাড়াও রোজার সময় এফতারিতে লস্যি বানিয়ে খাওয়া হয় এটা টক দইয়ের সঙ্গে চিনি মেশানো হয় ঘোলে টক দইয়ের সঙ্গে চিনি মেশানো হয় না বিট লবণ জীরে গুঁড়ো দেয়া হয় আর লস্যি বানানোর সময়ে এতে চিনি একটু গোলাপ জল একটু এলাচ এটা দিয়ে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ঘুটনি দিয়ে ঘুঁটে নিয়ে লস্যি বানিয়ে খাওয়া হয়